আমি রামকৃষ্ণ মিশনে ছাত্র আমি ছোটোবেলার থেকে রামকৃষ্ণদেব বিবেকানন্দ এবং মা সারদামণি বিভিন্ন পাঠ পড়াশুনা মতো করেছি এবং সেই পাঠগুলো আমার জীবনে ভীষণভাবে প্রভাবিত করেছে